হ্যাঁ পাওয়া যায়

সা ওটা তো সাত টাকা স্কেচ পেন তো আছে ডোমস কম্পানি হ্যাঁ ডোমটা তো ভালো আছে

প্যাকেট এই ধরেন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা

পাঁচ টাকা মার্কার কয়টা লাগবে লাল আর হলুদ তো

আরে ভালো পেন লাগবে নাকি পেন পেন তো আছে এখন তো ভালো কম্পানি নাই এখন ধরুন ওই ডোমস কোম্পানিরই আছে তবে অগ্নি একটা কম্পানি আছে ওটা দশ টাকা ঠিক আছে আমি হিসাব করছি বিলটা রেডি করি